সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমার পরিবারে একটা বাতাবরণ রয়েইছে নিয়মিত একটা চর্চার মধ্যে আমরা রয়েছি যতটুকু পারি নিজেদের পরিশিলিত করে তোলার চেষ্টা করি কতটা অর্জন করতে পারি সেই বিষয়ে নিজেরাই একটু সন্দিহান যদিও তবুও চেষ্টা চলছে নিরন্তর এবং চর্চা চলছে অন্তহীনভাবেই লিঙ্গ বৈষম্যের কোনো ব্যাপার নেই সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে এরকম ধারণা করাটাই ভুল এবং আমি এই ধরণের কোনো ধারণায় বিশ্বাস করি না